হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস তো এই যে সেলাই করছিলাম হ্যাঁ ব্যস্ত তো আছি একটু কাজ আছে প্রচুর বিয়েবাড়ির তো পাশে তাই খুব সেলাইয়ের চাপ সব জামা টামা সেলাই করতে দিয়েছে কী দরকার বল তোর কি আজকেই লাগবে তা তুই যদি দিয়ে যেতে পারিস এইখানে তো আমি সেলাই খুব ব্যস্ত তবু যদি দিয়ে যাস তো সেলাই করে দেখবো চেষ্টা করে যে তাড়াতাড়ি করে দেওয়া যায় কি তো দিয়ে যা দেখি আমি তো এমনি খুব ব্যস্ত তাই একটু তাড়াতাড়ি সেলাই করে দিতে পারি কি ও ঠিক আছে তুই দিয়ে যা দেখি সময়ের মধ্যে সেলাই করে দিতে পারি কি হ্যাঁ আছে তো আমিও যাবো ওই জন্য কিছু সেলাই বাকি আছে সেইগুলো সেলাই করে নিচ্ছি তাড়াতাড়ি ঠিক আছে দিয়ে নিয়ে আয় তোর জামাটা হ্যাঁ দেবো দিয়ে গেলে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার হ্যাঁ হ্যাঁ কোমর হাতা বুকের গলার ঝুল হ্যাঁ ঝুল হ্যাঁ তুই আয় এসে দেখিয়ে দিবি যে কিরকম ডিজাইন করতে হবে আমি করে দেবো সেইভাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখ